হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ সিম পাওয়া যাবে কী সিম নেবেন এয়ারটেল আছে ভোডা আছে জিও আছে আপনি কোনটা নেবেন আপনাকে এয়ারটেল নেবেন হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে এ একটু দেরি হবে কবে চাই আপনার সিম না আমার এখন কাজের চাপ আছে তো দু একদিন একটু দেরি করতে হবে

ঠিক আছে দেখছি আমার লোকজনদের বলতে হবে চারিদিকে লোকজন কাজ করে তো লোকজনের বলতে হবে তাদের সময় হলে তারা যাবে মানে এখন কাজের চাপ বুঝতেই তো পারছেন সামনে পূজা ঠিক আছে আমি ঠিক আছে আমি আপনার আর্জেন্ট দরকার বলছেন আমি চেষ্টা করব পৌঁছে দেওয়ার হ্যাঁ